ঝাড়গ্রাম জেলায় পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হলো পৌষ সংক্রান্তি দুর্গা পুজো দীপাবলি হোলি উগাদি বাহাবঙ্গ করম পরব ঝাড়গ্রাম মেলা ও যুব উৎসব ইত্যাদি এবং এইগুলি আমাদের স্থানীয় ঐতিহ্য বিশ্বাসকে খুবই প্রতিফলিত করে আমাদের আমরা ছোটোবেলা থেকেই দেখে এসছি যে এগুলি আমাদের পূর্বপুরুষরা ও কী পালন করে এগুলি আমাদের স্থানীয় স্থানীয় ওই ঐতিহ্যকে খুবই প্রতিফলিত করে আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস থেকেই আমরা এগুলি পালন করি না হলে আমরা আমরা এটি পালন করতে পারি কারণ পূর্বপুরুষরা এটি পালন করতো পূর্বপুরুষদের ওই আমরা না পালন করলে পূর্বপুরুষদের ওই অগ্রাহ্য করা হবে তাই তাই আমরা এটি পালন করি খুব ধুমধাম করে দুর্গা পুজো পালন করি দীপাবলি পালন করি হোলি পালন করি পৌষ সংক্রান্ত পালন করি মেলায় আনন্দ করি খুব